ভারতীয় গণ মাধ্যমগুলির মধ্যে হলো বাংলা দৈনিক সংবাদপত্র বাংলা ম্যাগাজিন টেলিভিশন এবং বেতার বাংলার দৈনিক সংবাদপত্রের মধ্যে আছে আজকাল আনন্দবাজার পত্রিকা উত্তরবঙ্গ সংবাদ এবং আরো অনেকগুলি বাংলা ম্যাগাজিনের মধ্যে আনন্দমেলা সন্দেশ আনন্দলোক সানন্দা দেশ এবং ইত্যাদি এছাড়া আমার মনে হয় যে এখন যে আমাদের বাংলা গণমাধ্যম তার মধ্যে যে যে সব অনুষ্ঠান পরিচালনা করা হয় তার মধ্যে অনুষ্ঠানের থেকে বেশি বিজ্ঞাপনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং যে অনুষ্ঠানের মে মানে মূল বিষয় বস্তু তার থেকে আমরা সরে গিয়ে চলে গেছি বস্তুর আশেপাশের জায়গায় যার থেকে আমরা মূল অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়ে অন্য দিকে সরে যাচ্ছে আমাদের লক্ষ্য